বর্তমানে গ্লোবালাইজেশানের যুগে কোনো একটি ভাষার দখল থাকলে নাগরিক জীবনের বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই পরিপেক্ষিতে শুধুমাত্র বাংলা ভাষার ভাষায় দখল নিয়ে স্কুল বা কলেজে চাকরি বেসরকারি বা বেসরকারি চাকরি বা বিদেশে ভ্রমণ করা অনেকটাই অসুবিধার কেত অসুবিধার সম্মুখীন হতে হয়ে বর্তমানে গ্লোবোলাইজেশনের যুগে নেট বা তার জালির মাধ্যমে এখন দুনিয়াটা মানুষের হাতের মোটে সেই ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভাষা শিক্ষা নিয়ে চাকরির ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় কারণ যে কোনো আঞ্চলিক ভাষার সাথে সাথে একটা রাষ্টীয় ভাষা যা হিন্দি হিসাবেই প্রচলিত বা সার্বজনীন ভাষা হিসাবে যা ইংরেজি ভাষায় দখল রখ না থাকলে বিভিন্ন চাকরি ক্ষেত্রে বলুন বা বলুন খুবই অসুবিধার বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়